গর্বিত হওয়ার জন্য অনেক কাজ করেছিলাম যদি বলা যায় আমি একবার খুব ভালো রেজাল্ট করেছিলাম পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়েছিলাম যেখানে আমার রেজাল্ট দেখে আমার পাড়ার লোকেরা বা সবাই খুবই বিমর্ষ হয়ে পড়েছিল তারা ভেবেছিল হয়তো আমার প রেজাল্ট অতটা ভালো হবে না তো সেখানে আমি রেজাল্ট ভালো করে আমার বাবা মার জন্য গর্বের হয়ে দাঁড়িয়েছিলাম এছাড়াও আমি যখন রাস্তায় কোনো বৃদ্ধ মানুষকে সাহায্য করি সেগুলো দেখে আমার বাবা মা খুবই গর্ব অনুভব করে বা আমি যখন রাস্তার কোনো গরিব দুঃখীদেরকে সাহায্য করি সেটা দেখে আমার বাবা মা খুব গর্ব অনুভব করে কারণ এই সমাজে দাঁড়িয়ে যেখানে কোনো মানুষজন কাউকে সাহায্য করে না সেইখানে দাঁড়িয়ে আমি অন্তত কাউকে সাহায্য করছি এগুলো দেখে আমার বাবা মা বা পাশেপাশের লোকও এরকম বলে যে তারা খুব গর্ব অনুভব করছে আমাকে নিয়ে